আমি যে রেসিপিটি অনুসরণ করেছি একজন রান্না করলো দেখে আমি জিজ্ঞাসা করলাম যে মাছের পোস্তটা কী করে রান্না হবে সে আমাকে সব কিছু বলে দিলো যে মাছটা ভেজে তার ওপরে হালকা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দেবে এবং তারপর একটু সর্ষে বাটা তার উপরে পোস্ত দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে এইভাবে আমি করলাম কিন্তু মনে হলো যে সর্ষে বাটাটা না দিলেই হতো শুধু পোস্ত দিলেই হতো কেন সর্ষে বাটাটা দেওয়ার ফলে কী কারণে জানি বুঝতে পারি না তবে পোস্তটা একটু তিতা তিতা লাগছে বাড়ির সবাই একটু অসন্তুষ্টই হলো কিন্তু আমি বললাম যে আজ তো করা হয়ে গেছে তাহলে এটা কি আর ফেলে দেবো কোনো রকমে খেয়ে নাও আমি পরের দিন আর এরকম করবো না শুধু পোস্ত দিয়েই করবো